নিয়মিত শ্বাসপ্রশ্বাস নিন সার্ফিং শুরু করার আগে এবং সার্ফিং সময়ে নিয়মিত ও গভীর শ্বাসপ্রশ্বাস নেওয়া যাক এটা আপনাকে সার্ফিং সেশনে শান্তি এবং শারীরিক স্থিতির অনুভূতি দেবে সময় নির্ধারণ করুন বড়ো ঢেউ আসার আগে এবং পরের জলবায়ু পূর্ববর্তী সময়কে উত্তেজনামুক্ত করার জন্য সার্ফিং শুরু করবেন না জলবায়ু পূর্ববর্তী সময়ে সার্ফিং করলে আপনি আরাম করে এবং ভয়মুক্ত হবেন যোগাযোগ সাধারে রাখুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে আপনার সার্ফিং কার্যক্রমের সময় যোগাযোগ রাখুন এটা আপনাকে পত্তা নিরাপত্তা এবং সম্ভাবিত উদ্বেগ কমাতে সাহায্য করবে আপনি যদি কোনো অসুবিধা অনুভব করেন সেটা তৎক্ষণাৎ স্থানীয় কাউকে জানান